পশ্চিম মেদিনীপুর জেলার যেহেতু একটা বাংলা মিডিয়াম সেহেতু এখানকার শিক্ষার্থীদের গণিত বিজ্ঞান পড়তে খুবই অসুবিধা হচ্ছে বিজ্ঞান গণিত এখন সমস্ত কিছুটাই ইংরাজিতে এই ইংরেজি ভাষাটা শিখতেও আমাদের যথেষ্ট পরিমাণে কষ্টই হচ্ছে এখন গ অঙ্কেরও নানা রকম নতুন নিয়ম এসেছে বিজ্ঞানের ক্ষেত্রেও নানা রকম নতুন নতুন আবিষ্কার হচ্ছে তাহলে তার নতুন নতুন ফর্মুলাও তৈরি হয়েছে সেগুলো আমাদের জানার বাইরে সেগুলো আমাদের শেখার জন্য বাইরে টিউশন নিতে হচ্ছে এই সাবজেক্টটা আমাদের কাছে কষ্টকরই মনে হচ্ছে কঠিনই লাগছে আমাদের কাছে এগুলো শেখার জন্য আমাদেরকে অনেক পরিশ্রম করতে হচ্ছে যে আমরা যেহেতু বাংলা মিডিয়ামে পড়ি এখনকার ইংরেজি মাধ্যমের সঙ্গে আমাদেরকে খাপ খাইয়ে নিতেও যথেষ্ট পরিমাণে আমাদেরকে পরিশ্রম করতে হচ্ছে বিজ্ঞানের নতুন নতুন পদ্ধতি শিখতেও আমাদের যথেষ্ট পরিমাণে কষ্ট হচ্ছে অঙ্কের নানা রকম নিয়ম শিখতেও আমাদের কষ্ট হচ্ছে তার জন্য আমাদেরকে বাইরে টিউশন নিতে হচ্ছে আমাদের পরিবারের লোকজনেদের কাছ থেকেও আমরা কিছু সেরকম সাহায্য পাচ্ছি না কারণ তারা আগেকার দিনের মানুষ তারা বাংলা শিক্ষায় শিক্ষিত এখন বিজ্ঞান গণিত ইংরেজি এসে যাওয়ার জন্য আমাদের যথেষ্ট পরিমাণে কষ্টই হচ্ছে